হ্যাঁ স্কুল ও কলেজে পড়ার সময় আমি ভারতীয় বিজ্ঞানীদের সম্পর্কে জেনেছি আমি এমন কয়েকজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং গণিতবিদের সম্পর্কে বলতে পারি যাদের সম্পর্কে আমি জানি এবং পড়েছি যেমন প্রথমে আসি সত্যেন্দ্রনাথ বোস তিনি বোস আইনস্টাইন পরিসংখ্যানের জন্য বিখ্যাত যা কোয়ান্টাম মেকানিক্সের একটি গুরুত্বপূর্ণ ধারণা সিভি রামন তিনি রামন প্রভাব আবিষ্কারের জন্য বিখ্যাত যার জন্য তিনি উনিশশো ত্রিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এছাড়াও রয়েছে এপিজে আব্দুল কালাম তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন এবং একজন বিখ্যাত মিসাইল বিজ্ঞানী ছিলেন কল্পনা চাওলা তিনি তার ও ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হিসেবে বিখ্যাত ছিলেন এছাড়াও এবারে আমরা আসবো গণিতবিদের দিকে আর্যভট্ট তিনি শূন্যের আবিষ্কারক হিসেবে পরিচিত এবং আর্যভট্টীয় নামে পরিচিত একটি গাণিতিক পদ্ধতি তৈরি করেছিলেন ভাস্করাচার্য তিনি ক্যালকুলাসের ধারণা প্রবর্তকদের একজন ছিলেন মহাবীর তিনি জৈন গণিত এর জন্য বিখ্যাত শ্রীনিবাস রামানুজন ছিলেন তত্ত্বের একজন বিখ্যাত গণিতবিদ এছাড়াও আরও অনেক বিখ্যাত ভারতীয় বিজ্ঞান এবং গণিতবিদ আছেন যার সম্পর্কে আমি জানি এবং পড়েছি